হ্যালো হ্যাঁ বলছি এটা কি মোবাইল ওয়ার্ল্ডের রাজুদা হ্যাঁ আমি হচ্ছে এই নম্বরটা আমার একটা বন্ধুর কাছে পেলাম উনি বললো এই মোবাইল সে নাকি আপনার বন্ধু হয় তো শমিত আপনার বন্ধু হয় না ওই আপনার নম্বরটা দিলো বললো কল করে যা দরকার আছে বলতে আপনার কি আপনি কি ফাঁকা আছেন এখন কথা বলতে পারি হ্যাঁ আমি জানতে চাইছি যে আপনার দোকানে সাতাশ হাজার থেকে কুড়ি হাজার থেকে ত্রিশ হাজারের মধ্যে ভালো কিছু ফোন পাওয়া যাবে নতুন ফোন কিনতাম আর কি আমার মা না না আমার একটু ধরুণ ক্যামেরাটা একটু ভালো হলেই হয় কারণ আমি তো সব সময় সেলফি ভালোবাসি ওই জন্য ক্যামেরাটা আমার একটু চাই

হুম হুম হুম ভালো হবে বলুন হুম আচ্ছা এই ফোনটার সাথে ফাস্ট চার্জারও রয়েছে হ্যাঁ আমার ফোনটা দিয়ে কতক্ষণে চার্জ করবে আধ ঘন্টা না দশ মিনিট পনেরো মিনিট বা আমার ওইটা দরকার আমার ফোনের চার্জ তাড়াতাড়ি ফুরিয়ে যায় আর কি হ্যাঁ হচ্ছে এই ফোনটার দামটা কতো বললেন একটু হ্যাঁ ছাব্বিশ হাজার নশো নিরানব্বই আর আপনার কাছে ফোনগুলো থাকবে কি এখন কারণ আজকে কারণ আমি একটু অসুবিধার মধ্যে রয়েছি আজকের মধ্যে আজকে নয় কাল বা পরশু মধ্যে আমার একটা একজনার কাছে টাকা পাই সে টাকাটা দিলে তবেই ফোনটা কিনতে যাবো আর কি তো আপনাদের হচ্ছে দোকানটা কোথায় ওই ঝাড়গ্রামের বাস স্ট্যান্ডের সেই ভিতরের দিকে না ওখানে গিয়ে জিজ্ঞেস করলেই তো বলে দিবে নাকি মোবাইল ওয়ার্ল্ড কোনটা ও তা আচ্ছা বলছি আজকে কি আপনি সন্ধ্যার দিকে দোকানে থাকবেন ব্যাপারটা হচ্ছে আমি একটু সন্ধেবেলা তাহলে আপনার দোকানে এসে কিছু হচ্ছে

হ্যাঁ না আপনি যে ভিভোর ফোনটা বললেন ওটাও দেখে নিতাম আর আমি একটা দামি হেডফোন নেবো ওইটাও দেখবো আর মোবাইলের কাভারও নিতাম আর কি সন্ধেবেলা আপনি থাকবেন তো ও তাহলে আর ফোনটার কভার কেনার দরকার নেই নাকি তাহলে সন্ধেবেলা আস আচ্ছা ধন্যবাদ